স্বচ্ছ আমাদের স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে আমি বেশ কয়েকটি লাইন বলছি যেমন আমাদের স্বচ্ছ ভারত অভিযানে বেশ কয়েকটি কাজ বা পদক্ষেপ খুবই জনপ্রিয় হয়ে উঠেছে যেমন শৌচাগার ও পায়খানা যেখানে আগে মা গ্রামের মানুষ যেগুলো গ্রামে ছিল না সেগুলো হওয়ার কারণে গ্রামের বা আমাদের আশপাশের এলাকা এখন খুবই ভালভাবে পরিবেশে সঙ্গে খুবই সুন্দরভাবে মানিয়ে নিয়েছে আমাদের গ্রামের পরিবেশের পরিছন্নতা খুবই সুন্দরভাবে রয়েছে ও স্বচ্ছ ভারত অভিযানে যে আমাদের শৌচাগার বা বাথরুম বা পায়খানা দিয়েছে তার মাধ্যমে মানুষ খুবই আনন্দিত হয়েছে এটার কারণে আমাদের আশেপাশে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন আছে এতে আরও উন্নত হওয়ার জন্য আমাদের গ্রামে শিক্ষা প্রতিষ্ঠানটা বেশি বেশি করে দান করা দরকার সেখানে বেশি বেশি করে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা প্রয়োজন বলে আমি মনে করি